রাজ্য রাজ্য গ্রামাঞ্চলের প্রধান ধর্মীয় নেতা বা ব্যক্তিত্বদের যারা হিন্দু ধর্মে আছে তাদের মহারাজ বৈষ্ণব পুরোহিত এবং মুসলিম সম্প্রদায়ের আছে হাজি হাজি শাহেব